আমি এক দিন হঠাৎ স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে দেখলাম ওষুধ আনতে যেয়ে যে একটা দুর্নীতির মধ্যে পড়লাম এমন হঠাৎ দেখি ওষুধ নিতে নিতে দেখছি জাল ওষুধ বিক্রি করছে আবার দাক্তারবাবুরাও দেখছি ঘুষ নিচ্ছে দাক্তার দেখাচ্ছি আমার পাশে আমার পাশে একজন দাঁড়িয়ে আছে সে বলছে দিদি ওই ওষুধটা কতো দাম আমি এক দামে নিয়েছি হঠাৎ তাকে আবার দেকছি একটা আলাদা দামে ওষুধটা দিচ্ছে আবার হাসপাতালের বিছানাগুলোও দেখছি পাশের দিকে দেখছি ডাক্তারবাবুরা সব কম দামে বিক্রি করে দিচ্ছে অন্য সব লোকেদেরকে বিক্রি করে দিচ্ছে আমি ভাবছি তাই তো হাসপাতালে এই সব কি দুর্নীতিহচ্ছে যে ওষুধ বিক্রি হচ্ছে প্রেসকিপশান ছাড়াই ওষুধ বিতরণ হচ্ছে প্রেসকিপশান নাই কিছুই নাই ওসব দেখে আমি একজন পাশের মহিলাকে বলছি যে হাসপাতালে এসব কী হচ্ছে ডাক্তারবাবুরা এসব কী করচে ঘুষখোর দাক্তারবাবুরা সব ঘুষ ছাড়া সব বিছানা সব পত্র সব বিক্রি করে দিচ্ছে আবার প্রেসকিপশান ছাড়াই ওষুধ বিতরণ করছে ডাক্তারবাবুদের মধ্যে তো কড়া নিয়ম নিতে হবে দাক্তারবাবুরা যদি ওসব করে তাহলে রুগীদের রুগীরা কোন ভরসায় হাসপাতালে ভর্তি হবে তারা স্বাস্থ্যরকেন্দ্রে আর কোন ভরসায় যাবে ডাক্তারবাবুদের ভরসায় তো রুগীরা যাচ্ছে রুগীরা তো দাক্তারবাবুদের আশায় আছে যে না আমরা এই স্বাস্থ্যকেন্দ্রে গেলে আমরা তাড়াতাড়ি ভালো হবো ডাক্তারবাবুরা আমাদের ঠিক ঠাক চিকিৎসা করবে তা না করে দাক্তারবাবুরা সব বিক্রি করে দিচ্ছে হাসপাতালের বিছানাও বিক্রি করে দিচ্ছে আর রুগীরা ভর্তি হচ্চে খালি বেডে শুচ্চে একটা বিছানাও পাইনি কিছুই পাইনি সেসব দেখে আমি এবারে ভাবছি এটা স্বাস্থ্যকেন্দ্র না অন্য কিছু স্বাস্থ্যকেন্দ্রে যদি এসব হয় তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে তারা তো তাদের বাঁচার আশাটাই তো ছেড়ে দিবে যে ওষুধ ছাড়া প্রেসকিপশান ছাড়া ওষুধ বিক্রি হচ্ছে ঘুষখোর সারা বিছানা সব বিক্রি করছে সব ঘুষখোর ডাক্তারবাবুরা হয়ে গেছে এরকম করলে তো হাসপাতালে দুর্নাম হবে হাসপাতালকে কেউ রুগীরা আর আসবে ওসব দেখে